হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ কোথায় যাবেন বলুন হ্যাঁ যাব ওই পঞ্চাশ হাজার দার্জিলিং দার্জিলিং তো আর এখানে না দার্জিলিংটা অনেক দূরেই আছে হুম খাওয়া দাওয়া ভালোই দেবো আমি চিকেন খাওয়াব মটন খাওয়াব চিকেন মটন আছে এমনি মানে যাদের শরীর খারাপ অসুস্থ তাদের জন্যেও মানে একটু রিচ কম খাবারও আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনি একবার না না ঠিকই বলেছি আপনি অন্য জায়গায় গাড়ি এ করলে আরও বেশি নেবে আচ্ছা ঠিক আছে হ্যাঁ